জমির মেয়াদ এবং সম্পত্তির অধিকার সুরক্ষিত করার জন্য সাধারণত গ্রামবাসীরা যাদের যদি কেউ লিজ নিয়ে থাকে তাকে সেই মতো চাষবাস করে ফসলের অংশ কিছু অংশ দিয়ে থাকতে হয় এবং যদি কেউ আবার ভাড়ায় নিয়ে থাকে তাকেও সেই রকমই কখনো ফসল দিয়ে তার ঋণ মেটাতে হয় কখনো তার কিছু ফসলের কিছু অংশ বিক্রি করে টাকার মূল্য দিয়ে দিতে হয় এবং কিছু কিছু সময় দেখা যায় তাতেও মেটে না যদি খুব ভালো ফসল হয় তখন সেই যে জমিটা লিজ নেওয়া হয়েছিলো সেই মালিক তখন জমি ফিরিয়ে নিতে চায় এবং পুরো ফসলের ভাগই নিতে চায় এই ধরণের সমস্যাগুলো বেশিরভাগ সময় দেখা দিয়ে থাকে এই সাধারণ সমস্যাগুলো মেটানোর জন্য কোনো বেশিরভাগ মানুষ যে জমি রক্ষণা বেক্ষণ করে তাদের কাছে গিয়েই বেশিরভাগ সময় পরামর্শ নিয়ে থাকে